কলেজে থাকাকালীন আমি একসময় পিকনিকে গেছিলাম মাইথনে সে একটা বাসে করে গেছিলাম কলেজের সকল ম্যামদের সাথে সমস্ত ছাত্র ছাত্রীরা গেছিলাম খুব মজা হয়েছিল বাসে সবাই নাচ গান করতে করতে গেছিলাম এবং সেখানে পৌঁছে সবাই নৌকোতে উঠেছিলাম এবং একসাথে রান্নাবান্না করে খেয়েছিলাম এবং সেখানে নাচ গান আবৃত্তি কবিতা সবাই অংশগ্রহন করেছিলাম আবার বিকেল ছটা নাগাদ সবাই আবার বাড়ির পথেই রওনা দি এবং বাসে আসতে আসতে আবার পুনরায় আমরা নাচ গান করে আসি এবং খুব মজা হয়েছিল